কৃষিপ্রধান আমাদের এই ভারতবর্ষ গ্রামের বেশিরভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল এখন বিশ্ব উষ্ণায়নের ফলে কৃষিক্ষেত্রের উপর প্রচুর চাপ পড়ছে যেমন বৃষ্টিপাত তখন অসময়ে হচ্ছে ফলে কৃষি নষ্ট হচ্ছে ফসল ফসল নষ্ট হচ্ছে ফসল ঠিকঠাক হচ্ছে না অসময়ে ঝরে যাচ্ছে হয়তো অপুষ্ট থাকছে তো যদি সেই প্রকৃতি অনুযায়ী যদি কৃষকদের একটু প্রযুক্তিগত সহায়তা এবং আর্থিক সহায়তা করা যেত অনেক দুঃস্থ অনেক অনেক কৃষি কৃষক আছে যারা অনেক সময়ে টাকার অভাবে চাষ করতে পারে না ভালো যন্ত্রপাতির অভাবে চাষের কাজ হচ্ছে না তো তাদেরকে যদি একটু সাহায্য করা যায় তো সেই দিকে একটু নজর রাখতে হবে যেমন অসময়ে বৃষ্টি হচ্ছে তার ফলেও কখনও কখনও দেখা যায় ফসল নষ্ট হয়ে যাচ্ছে ঝরে যাচ্ছে বা এরকম দেখা গেল এখন তো দেখাই যাই প্রায়শই অসময়ে বৃষ্টি মেঘলা আকাশের জন্য অনেক ফসলও ঠিকঠাক গড়ে বেড়ে উঠতে পারছে না তারপর দেখা যায় যন্ত্রপাতির অভাবেও ওদের অনেক মানে করতে পারছে না চাষ আর্থিক সহায়তাও তাদের প্রয়োজন